আমাদের একানে একটা নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে রেস্তোরাঁ থেকে আমি একটা বুকিং করেছিলাম বুকিং করার পর সেই খাবার অর্ডার প্লেস হয়েছিলো সেটা একটু দেরিতেই হয়েছিলো কিন্তু সঠিক খাবার আসে নি যা আমি অর্ডার করেছিলাম সেটা আসে নি ফলে রেস্টুরেন্টকে আমি ফোন করে জানানোর পর আমি বলেছিলাম যে আমার নির্দিষ্ট খাবার আমাকে ডেলিভার দেওয়া হোক আমার তো অর্থের প্রয়োজন ছিলো না সে সময় আমার খাবারেরই প্রয়োজন ছিলো তো সেই খাবার আমাকে দিয়েছিলো কিন্তু ঠিক টাইমে পেমেন্ট ঠিক টাইমে আমার কাছে খাবার পৌঁছায় নি তার ফলে আমাকে সেদিন খুবই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিলো কারণ আমার কাছে তখন খাবার মতোন কিছু ছিলো না এবং আমি খুব ক্ষুদার্ত ছিলাম